হ্যালো হ্যাঁ আপনাকে আপনি অন্যদিকে মুখ ঘুরিয়ে ছিলেন বলে আপনাকে হ্যালো করলাম বলছি যে আপনার সাথে স্মার্টফোন দরকার অ্যানড্রয়েড কিন্তু বাজেট খুবই কম এই বাজেটে আপনার কাছে কি কোনো স্মার্ট হবে ফোন দেখুন না সাড়ে সাড়ে পাঁচ থেকে ছয় না সেকেন্ডহ্যান্ড নতুনটাই দরকার না হ্যাঁ পুরনো ফোন এই কারণে চলবে না পুরনো ফোন দুদিন পরে আবার সেই কোনো না কোনো ত্রুটি বেরোবে সেই ত্রুটিতে আবার আমাকে এদিক ওদিক দৌড়াদৌড়ি আপনাকে এসে বলা আপনি আবার মানে অন্যরকম কথাবার্তা হয় তখন আমি স্যাটিসফাই হব না আপনিও সম্পূর্ণরূপে স্যাটিসফায়েড হলেন না ব্যস যা হয় হুম না একটু যদি বলেন যে ওর বৈশিষ্ট্য মানে ফিচারগুলো কী কী আছে ওর বৈশিষ্ট্য আর কত র্যাম কত কী বা আর মেমোরি মানে যেটা মেমোরি কার্ড যেটাকে বলা হয় সেইগুলো কী রকম কি কত জিবি যদি বলেন একটু এটা কত এটা কত হবে আলটিমেটলি মানে শেষ পর্যন্ত কত হবে মানে কততে দিতে পারবেন হ্যাঁ ক্রেডিট ক্রেডিট কার্ডে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ঠিক আছে আমি তাহলে ওটাই নেবো ঠিক আছে হুম হুম হ্যাঁ ঠিক আছে দোকানের নাম্বারটা অনুযায়ীই তো ফোন করলাম ঠিক আছে